হ্যালো ওলা ড্রাইভার আমি বার্নপুরে আপনাকে ডেকেছিলাম দশ মিনিট আগে আপনাকে সওয়া ছটা টাইম দিয়েছিলাম কিন্তু আমি এখানে নেই এখন আসানসোল কোনো কাজের জন্য আসা হলো আমার তো দয়া করে আপনি আসানসোলে আসতে পারেন পনেরো মিনিটের মধ্যে